হ্যাঁ ম্যাম বলুন এর চেয়ে তো ভালো হতো আপনি হিসাবপত্রটা একটু দেখে যেতেন মাল কী রকম কী লাগবে মাল তো দোকানে আনতে হবে শেষ তো হয়ে এসছে স্টক সেগুলোই আপনি এলে তো দেখে শুনে মালটা আনতেন হ্যাঁ সেটা বুঝতে পারছি হলেও এবার হিসাবপত্র তো আপনার দেখে নেয়া উচিৎ সব সময়ই হিসাবপত্র দেখে নিতেন আসলে আর হুম হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই দোকানের সেটা অবশ্যই এখন অনেক মাল প্রায় স্টক শেষ হয়ে এসছে ওই জন্য কিছু কিছু কাস্টোমারকে ঘুরে যেতে হচ্ছে এটা খুব খারাপ হচ্ছে না খারাপ লাগছে নিজেদেরকেই

আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রায় মাল অনেক শেষ হুম সে তো অবশ্যই নিজেদের সাধ্যমতো চেষ্টা করছি দোকানটাকে চালানোর মতো ভালোই চলছে আশেপাশের নামও হয়েছে দোকানের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন দিয়ে হুম আর পারলে কিছু নতুন ডিজাইনের মাল লঞ্চ করার জন্য চেষ্টা করতে হবে কেননা একই তো চলছে নতুন নতুন চললে তবে তো কিছু কাস্টোমার আকৃষ্ট হবে তবেই তো আরো ভালো হবে না

আচ্ছা ঠিক আছে

না না আর কিছু না ঠিক আছে